আচ্ছা প্রথমত আমি সকাল ছটায় ঘুম থেকে উঠি দিয়ে ঘুম থেকে উঠে মুখ টুখ ধুয়ে আমি হয় কোনোদিনও যোগা করি আর যদি শরীর ঠিক থাকে তাহলে প্রাতর্ভ্রমণে যাই তো যোগা প্রাতর্ভ্রমণের জামাকাপড় পরে আমি বেরিয়ে পড়ি দিয়ে মোটামুটি বন্ধুবান্ধবীদের সাথে প্রাতর্ভ্রমণে গিয়ে মোটামুটি একঘণ্টা পর আমি আবার রুমে ফিরে আসি রুমে ফিরে এসে হাতমুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকালের খাবার বানাই যেটা মূলত দুধ কলা পাউরুটি শুকনো ফল এই জাতীয় হয় যেহেতু আমি একটু শরীর নিয়ে ভাবি তারপর ধীরে ধীরে আমি পড়ার জন্য তৈরি হই পড়তে বসি আটটার মধ্যে এবার সেই পড়াটা দশটা পর্যন্ত চলে পড়াশুনো হয়ে যাওয়ার পর পুরোপুরি সম্পূর্ণ হয় না পড়াশুনো দশটা পর্যন্ত যতটা হয় তারপর টুকটাক ঘর পরিষ্কার করি নিজের জামাকাপড় ধোয়াধুয়ি করার থাকলে বা বাজার টাজার করার থাকলে বাজার যাই বাজার ফাজার করে এসে দিয়ে আমি স্নানটা সেরে নিই যেহেতু বাইরে থাকি তো আমাকে স্নানটা সেরে ফেলতে হয় না হলে আমার পরে আরও অনেকজনেরই স্নানে যাওয়ার থাকে স্নান দান সেরে আমি একটু নিজের সময় কাটাই হয় ছবি এঁকে নয় কোনো একটা গল্পের বই পড়ে নয় কিছু একটা সিনেমা দেখে ফোনে বা বন্ধুবান্ধবীদের সাথে আড্ডা মেরে দিয়ে ওইসব হয়ে যাওয়ার পর মোটামুটি দুঘণ্টা একঘণ্টা ওখানে কাটানোর পর আমাদেরকে খেতে ডাকা হয় আমরা খেতে যাই ভাতটাত খেয়ে নেওয়ার পর একটু পড়তে বসি আরেকবার পড়তে বসি দুঘণ্টার জন্য বসি দুতিন ঘণ্টা যেদিন যেমন পড়াশুনো হয়ে যাওয়ার পর আমি মোটামুটি চারটে কি সাড়ে চারটের দিকে একবার ঘুমোতে যাই ঘুম থেকে উঠি এক দেড় ঘণ্টার মধ্যে উঠে নিয়ে একটু বাজার বা কোথাও একটু ঘুরতে বেরাই বন্ধুবান্ধবীদের সাথে ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর কিছু টুকটাক বাইরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার রুমে ফিরে আসি রুমে ফিরে এসে আবার ওই একই কাজ পড়াশুনো পড়াশুনো করতে বসি মোটামুটি তিন চার ঘণ্টা পড়াশুনো চলে দশটা পর্যন্ত দিয়ে আমাদেরকে আবার ডিনারের জন্য ডাকা হয় আমরা আবার খেতে যাই খাওয়া দাওয়া আড্ডা ফাজলামো মারতে মারতে আরও একটা ঘণ্টা কেটে যায় এগারোটা বেজে যায় মোটামুটি কিন্তু তখন আমার ঘুম হয় না আমাকে আরও এক দুঘণ্টা মতো পড়তে হয় এক দুঘণ্টা পড়ে একটু বন্ধুবান্ধবীদের সাথে ফোনে কথা বলে আর করে টুকটাক মুভি বা ফোনে কিছু ভিডিয়ো এইসব দেখে দিয়ে তারপর আমি ঘুমোতে যাই